আমি বি সি রোড সি এম এসের এখান থেকে বলছি আমি ফুড স্ট্রিটে একটি খাবার অর্ডার দিয়েছি আমার খাবারটি স্থিতি হয়েছে না কি সেটি ফোন করে জানাও